আমাদের পাড়ায় সরস্বতী পুজো হয়েছিল তাতে রান্নার প্রতিযোগিতা হয়েছিল তাতে অংশগ্রহণ আমি করেছিলাম আমার এই অংশগ্রহণটার নাম হল পটলের তরকারি পটলের তরকারি প্রথম থেকেই একটু কম তেল দিয়ে দেওয়া পটলগুলোকে হালকা ভেজে নিলাম তারপরে পনির পনিরটাকে ভেজে নিলাম পনিরটা দিয়ে করলাম তাতে আদা রসুন পেঁয়াজ দিলাম সবরকম হলুদ লঙ্কা জিরে সবরকম দিয়ে সব মিশিয়ে করলাম বেশ টেস্টি হল বেশ সবাই তাতে আমার খুব ভালো লেগেছিল সবাইকে সবাই দেখেছিল সবাই বলেছিল এই হতে হতেই একদিন একদিন ইউটিউবে কোন একটা ভিডিও পোস্ট করলাম আমি ওই তরকারিটাই করিলাম পোস্ট তাদের খুব ভালো লেগেছিল তাদের এত সুন্দর কোন রান্না তারা খেয়েও দেখেছিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে এতে তাতে আমার উৎসাহ হয়েছে উৎসাহ বেড়েছে আরও আমি বিভিন্নরকমের রান্না করতে পারি তাতে আমি এগিয়ে এগিয়ে আস্তে আস্তে এগিয়ে যেন যেতে পারি সেটাই আমি চাই আমার এতে তাতে দূরদূরান্ত দেশ থেকে তারা সবাই বলে খুব ভালো হয়েছে আমার বন্ধুরা বান্ধবীরা সবাই আমার আরও কত উৎসাহ দেয় খুব এই তরকারিটা দেখে আমার এতে খুব ভালো লাগে